এক সময় আমি শাড়ির ব্যবসা করতাম সেই সময় একটা অভিজ্ঞতা আমার হয়েছিল আমি সেটা বলতে চাই আমি একবার শাড়ি পাঠিয়েছিলাম ভালো শাড়ি দুখানা শাড়ি একটা প্যাকেট করে আমি ক্যুরিয়ার করেছিলাম কাস্টমারকে আমি ভালো শাড়ি পুরো চেক করেই প্যাকিং করেছিলাম কিন্তু যখন কাস্টমারের কাছে গেছে কাস্টমার হয়তো কিছু খটকা লেগেছিল সেইজন্য কাস্টমার সেটাকে খোলার আগে ভিডিও করতে শুরু করে ভিডিওতে ওপরের প্যাকেটটা কেটে দেখে ভেতরে যে প্যাকেটটা আমি আসলে করেছিলাম সেই প্যাকেটটার আদ্ধেকটাই পুড়ে গেছে এবং শুধু প্যাকেটটা নয় সাথে শাড়িগুলোও পুড়ে গেছে শাড়িগুলোর আদ্ধেকটাই পোড়া কাস্টমার সেই ভিডিওটা করেছিল এবং সে আমাকে পাঠিয়েছিল সাথে তো অনেক নোংরা নোংরা কথাবার্তা যা হয় কাস্টমারের খারাপ লেগেছিলও কাস্টমার কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে আমি পুরো চেক করেই শাড়ি পাঠিয়েছিলাম যাইহোক আমি সেই ক্যুরিয়ারের সাথে কথা বলি সংস্থার সাথে কথা বলি এবং তারা অনেক নাকোচ নাকোচ করে করে যখন আমি সেই কাস্টমারের ভিডিওটি দেখাই তখন তারা আর কিছু বলতে পারে না তারা বেশ কিছুদিন পর যখন আমি তাদেরকে বলি যে আমি এবার কিছু পুলিশি আইনে যাব তখন তারা আমার টাকাটি ফেরত দেয় কিন্তু সেটা অনেকদিন পর এটাই আমার কাছে সবথেকে খারাপ অভিজ্ঞতা